খেলা হলো শিশু এবং যুব সম্প্রদায়ের বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গ খেলার মাধ্যমে শরীর এবং মনের গঠন সম্পূর্ণ হয়ে থাকে তাই এর গুরুত্ব সারা জীবন ধরে অপরিসীম থেকে যায় একটি সুস্থ মানুষ একটি সুস্থ শিশু একটি সুস্থ মানুষের জন্ম দেয় তাই খেলাধুলা একটি সুস্থ মানুষের জন্ম দিতে সক্ষম শহর এবং গ্রাম উভয় অঞ্চলেই খেলার গুরুত্ব অপরিসীম এবং গ্রামাঞ্চলের মানুষের মধ্যে খেলার প্রবণতা বেশী দেখা গেলেও শহরাঞ্চলের ছেলেরা আজকাল খেলাধুলার থেকে বিমুখ হয়ে যাচ্ছে তাই গ্রামাঞ্চলে এর বিকাশ ঘটার দ প্রয়োজন রয়েছে